আমার কাছে যে জিনিসটি রয়েছে সেটি হল ফোন ফোনের ইতিবাচক অভিজ্ঞতা হল ফোনের সাহায্যে আমি অনলাইনে যে কোন জিনিস দেখতে পারি অনলাইনে কোন কাজ করতে পারি তারপরে আমার দূরের মানুষের সাথে আমি সহজে যোগাযোগ করতে পারি তার খবর নিতে পারি